হ্যালো বলো ভালো আছো তো হ্যাঁ ভালো আছি ও তা ভালো তো ভালো সুন্দর তো টাকা পয়সা কতো ও কবে কবে লাগবে দু একের মধ্যে তা ঠিক আছে ম্যানেজ করা যাবেখনি কোন কলেজ যাদবপুরে ভালো কলেজ

শুনতে পাচ্ছো না হ্যাঁ শুনতে পাচ্ছি তো হ্যাঁ তা বলছি বাড়িতে এসে কো নিয়ে যা আমি ম্যানেজ করে রেখে দেবোখনি হুঁ তো র্যাঙ্কিং ফাস্টের দিকে আছে না লাস্টের দিকে না না ওটা কোনো ব্যাপার না আমি সে জমি টমি সে বন্ধক টন্দক দিয়ে নায় সে ম্যানেজ করে রেখে দেবোখনি হ্যাঁ ইচ্ছা তো ছিলো এবার ওই সে আমি ম্যানেজ করে রেখে দেবোখনি তোমার চিন্তা করতে হবে না এ নিয়ে তুমি পড়াশুনো চালিয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমরা তো ভালো আছি হ্যাঁ মা ভালো আছে মা এই স্নান করতে গেলো সবে ঠিক আছে বলবোখানে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তালে তুমি এসে রাখছি